আমার জমিতে বেশি ফলন ফলানোর জন্য আমাকে নাঙলের বদলে ট্রাক্টার ব্যবহার করতে হবে তাহলে ভালো ফলন হবে উচ্চ মানের বীজ আমাকে রোপণ করতে হবে এই রাসায়নিক সার আমাকে ব্যবহার করতে হবে তাহলে আমার ভালো ফলন হবে এবং ভালো ও ফলনের জন্য আমাকে যাতে হাঁ গরু মোষ যাতে না লাগে ছাগল যাতে না খায় সেই জন্য আমাকে দেখাশোনার জন্য জমিতে লোকও রাখতে হবে চারিদিকে ভালো করে ঘেরা ঘুরি দিয়ে রাখতে হবে তাহলে আবার উচ্চ মানের ভালো ফলন পাবো আমি আমার জমিতে